আমি আমার কড়ার বাজারের মধ্যে একটি খুব বড়ো দোকানে একটি শাড়ি কিনেছি আমার স্ত্রীর জন্য সেই শাড়িটির কালারও খুব ভালো মানে ডীপ খয়েরি এবং শাড়ির গাটি খুব মোলায়েম শাড়িটি আমার স্ত্রীর খুব পছন্দ ওই জন্য তিনি এই শাড়িটি নিয়েছেন এক বিয়েবাড়ি পারপাসে